হ্যাঁ আগেকার ভাষার তুলনায় বাংলা ভাষার তুলনায় এখনকার বাংলা ভাষার অনেক উন্নতি হয়েছে অনেক পরিবর্তনও হয়েছে যেমন ধরুন আগেকার বাংলা ভাষার যেসব মানুষগুলো আছে বুড়ো বুড়ি থেকে শুরু করে যেসব লোকেরা আছে যেমন বলতো যে আমের বলতো আঁপ রান্নাঘরের বলতো আন্নাঘর মশারির বলতো ঘুণা এগুলি অনেকে আছে অনেক কিছুই আছে যেমন ওরা ওরাও অনেক কিছুই বলতো অনেক রকম অনেক ধরনের কথা আছে সেগুলি ওরা বলতো এখন যেসব আমরা বলি যে যেসব ভাষাগুলো তার তুলনায় অনেক অনেক পার্থক্য আছে আগেকার লোকেরা ছিলো না যেসব স্কুল পাঠশালা ছিলো না খুব বাংলা ব্যাকরণেরও সেরকম চর্চা ছিলো না এখনকার বাচ্চা কাচ্চা থেকে বড়ো বড়ো যেসব লোকেরা আছে তারা স্কুলে যায় বাংলা ভাষার বাংলা ব্যাকারণ বই পড়ে বিভিন্ন কবির কবিতা আবৃতি যেগুলো পড়ে সেগুলি পড়ে তারা অনেক বাংলা ভাষার উন্নতি করেছে তারা অনেক পরিবর্তন দিয়েছে বাংলা ভাষার এটা এটা বাংলা ভাষার অনেকটাই পরিবর্তন আমার লক্ষ্য করা আমি লক্ষ্য করতে পারি